আমি দুই মাস আগে একটি ফ্যান কিনেছিলাম কিন্তু সেই ফ্যানটি একদমই ভালো আসেনি আমি তাই দোকানদারের কাছে গিয়ে আমি বললাম যে ফ্যানটি একদমই ভালো নয় তাই আমাকে হয় এটা বদল করে দিন না হয় তো আমার টাকা ফেরত দিন কিন্তু সেই দোকানদার কিছুতেই আমাকে ওই ফ্যানটা পাল্টে দিল না তাই আমি ঠিক করলাম আমি কোনওদিন ওই দোকান থেকে আর ফ্যানটা নেবো না এমনকি যে ফ্যনটা এনেছিলাম সেই ফ্যানটাও ভালো নয় কারেন্টের সাহায্যে ফ্যানটি তো ঘোরে কিন্তু তার বাতাসও ঠিকঠাকভাবে আমাদের গায়ে লাগে না